হ্যালো হ্যাঁ প্রভাত বাবু বলছেন হ্যাঁ দাদা নমস্কার হ্যাঁ আমি রঞ্জন ঘোষ বলছি হুম আমি আপনার দোকান থেকে মানে কয়েক মাস আগে কতগুলো বই নিয়েছিলাম এবং আপনার দোকানের বইয়ের মানে পর্যাপ্ত পরিমাণে আপনার কাছে বই আছে পুরনো দিনেরও কিছু গল্পের বই দেখেছি হ্যাঁ তো গীতবিতান স্বরবিতান তার পর বঙ্কিম রচনাবলী এই বইগুলোও দেখেছি তো শেষ সময়ে মানে অনেকটা ছাড় পাওয়া গিয়েছিল আমি পাঁচটা না ছটা বই নিয়েছিলাম তো এখন আমি যদি মনে করুন আবার কিছু বই আপনাকে মানে অগ্রিম হিসেবে দিই আর কি আপনি আমাকে ওগুলো সেগুলো মানে কত দিনে কত দিনের মধ্যে দিতে পারবেন আর কী হুম হুম আচ্ছা তো ওগুলো যে বইগুলো দেব নাম দেব সেগুলোর উপরেই আপনি ছাড় দেবেন তাই তো মানে সেটা বই দেখে বলতে পারবেন তার আগে তো বলতে পারবেন না হুম হুম আচ্ছা আচ্ছা হুম হুম আচ্ছা আচ্ছা আচ্ছা আমি আমি তা হলে ওই বইয়ের যেগুলো আমার প্রয়োজন আর কী সেগুলো আমি একটা তালিকা হুম হ্যালো একটা তালিকা করে মোবাইলের মাধ্যমেই আমি পাঠিয়ে দেব হুম আমি পাঠিয়ে দিয়ে আপনাকে ফোন করে দেব হুম হ্যালো আলোচনা করে নিই হ্যালো

কি আপনাকে কি অগ্রিম কিছু পয়সা পাঠাতে হবে বলছি এই যে বইগুলো নেব তার মূল্য যাই হোক তার জন্যে কি অগ্রিম কিছু পয়সা আপনাকে পাঠাতে হবে আচ্ছা

ঠিক আছে দাদা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ দাদা আমি আমি তা হলে একটা তালিকা তৈরি করে আপনাকে পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ ভালো থাকবেন